ডাক্তারবাবু আমি গত পরশু গেছিলাম আপনাকে দেখাতে তো পরশু দেখিয়ে এসছি আমার কাশিটা কিন্তু এখনও কমেনি জ্বরটা কমে গেছে যেরকম বারেবারে জ্বরটা আসছিল সেটা কমে গেছে কিন্তু আমার কাশি এখনো কমেনি তো আমি কি আর একবার যাবো আপনাকে দেখাতে কিন্তু সে রক্ত পরীক্ষা না হয় করাবো আমি তো এতগুলো ওষুধ খাচ্ছি আপনি তো এত ওষুধ দিয়েছেন কাশির সিরাপ দিয়েছেন সবকিছু দিয়েছেন তাহলেও এতগুলো ওষুধ আমি খেলাম তাহলেও আমার কাশিটা আমার কমছে না একটু তো কমা উচিৎ কাশিটা একদম কমেনি রক্ত পরীক্ষাটা কি করাতেই হবে মানে আপনার কি মনে হচ্ছে যে রক্ত পরীক্ষাটা করাতেই হবে এমনি জ্বরটা কিন্তু আমার কমে গেছে ও মানে বুঝতেই তো পারছেন এখন রক্ত পরীক্ষা করতে যাওয়াও একটা খরচা সাপেক্ষ তো মানে এমনিতেই অনেক খরচা হয়ে গেছে এবার আবার তো আমাদের তো একটু অবস্থা অতটা ইয়ে নয় সেইজন্যই আর কোনো ওষুধ দিয়ে এটাকে যদি কিছু কম হয় তাহলে বলুন আমি তা হয় না হয় একবার যাবো আপনার কাছে কোন ওষুধ লিখিয়ে নিয়ে আসবো

না আমি এমনই গরম খাওয়ার খাচ্ছি গরম জলও দিয়ে গার্গেল করছি সবই করছি তারপরে ওষুধ জ্বরটা না হয় কমেছে কিন্তু সমস্যা শুধু এখন কাশি ছাড়া কোন সমস্যা নাই খালি কাশিটাই সমস্যা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি গিয়ে একবার দেখছি ঠিক আছে আচ্ছা